পশ্চিমবঙ্গে সাধারণত বাঙালিদের আধিপত্য দেখা যায় বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তো লেগেই থাকে বাঙালিদের উৎসবগুলির মধ্যে উল্লেখযোগ্য টুসু পুজো ছৌ নাচ পৌষ পার্বণ এর থেকে প্রচুর সঙ্গীত উৎপত্তি হয়েছে এই সঙ্গীতের থেকে বিভিন্ন ধরনের মানুষ উদযাপিত করে বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে